হ্যাঁ আমরা মানে যেই পো পোলট্রি চাষ করবো সে মানে যেটা রাখবো তাকে ভালো করে খাবার দিতে হবে ওষুধ দিতে হবে তার মানে সে ঠিকমতো হাঁটা চলা করবে তার মানে মাসে মাসেই ডাক্তার এসে দেখে যাবে সে যখন মানে ভালোভাবে চলাফেরা করবে তাকে তখন বোঝা হবে যে এই মুরগিটা সুস্থ আছে আর যে সব সমময় এক জায়গায় বসে থাকবে সে মানে তাকে তো দেখে বোঝাাবে যে অসুস্থ আর পোলট্রি ফার্মের মুরগিরা তো মানে সেখানে ভালো করে মানে মানে ঠান্ডার সময় ওখানে ভালো করে মানে গরম রাখতে হয় আবার ওদেরকে টাইম টাইমে পানি টাইম টাইমে খাবার টাইম টাইমে ওষুধ দিতে হয় তারপরে বোঝা হবে যে ভালো আছে